আমি পরিবারের সকলের সাথে ঘুরতে যেতে চাই তার জন্য একটা মাঝারি মাপের ক্যাব ভাড়া করতে চাই চার থেকে ছজন ছোটো খাটো ট্রিপ সামনা সামনি আমরা ঘুরতে যেতে চাই তার জন্য আপনাকে জিজ্ঞেস করছি এর গাড়ি ভাড়া কত হবে আমরা চার থেকে ছ জন থাকবো তার মধ্যে দুটো বাচ্চা আর চারটা বড় লোক